হ্যালো এটা হুগলির কি সুপার মার্কেট দোকান আমি কালিপদ নিয়োগী বলছি আপনার ওই দোকানের কেনা বা দামি কাপড় আছে আচ্ছা মোটামুটি ব্যানা না না মোটামুটি বেনারসি না কেন ও আচ্ছা হুম হুম আর জিন্সের প্যান্ট আচ্ছা আর টপ আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে কোন টাইমে আপনার দোকান খোলা থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে যেতে হবে

আচ্ছা গেলে একটু মানিয়ে নিও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা